ভারতবর্ষের এর স্বাধীনতা সম্পর্কে এ আমি ই কিছু বলতে চাই ভারতবর্ষে ব্রিটিশ সরকার আর ভারত স্বাধীন হতে এ দিচ্ছিল না ভারতের এর উল্লেখযোগ্য ব্যক্তিরা ভারত স্বাধীন করেন এন এই সম্পর্কে আমি কিছু গল্প শুনেছি ভারতবর্ষের এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঊনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন উল্লেখযোগ্য ভূমিরা ভূমিকা রাখে ভারতের নানা প্রান্তে ব্রিটিশ বিরোধী এই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে গান্ধীজির এই আন্দোলন গোটা ভারতে সর্বাত্মক চেহারা নেয় বাদ যায়নি বাংলা বাংলা ব্রিটিশ বিরোধী আন্দোলনে গর্জে উঠেছিল বহু মানুষ স্বাধীনতার পুণ্যভূমি অবিভক্ত মেদিনীপুরের মাটিতে এই আন্দোলন তাৎপর্যপূর্ণ ভূমিকা নেয় অবিভক্ত মেদিনীপুরের মাটি ই বরাবরই স্বাধীনতার ইতিহাসে তর্মেতম গুরুত্বপূর্ণ জাতীয় সরকার প্রতিষ্ঠাতার পায় তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বাধীন ভারতের এর স্বপ্ন দেখায় সারা ভারতবাসীকে ঊনিশশো বিয়াল্লিশ সালের ঊনত্রিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার তমলুক থানা দখল করার জন্য উদ্যত হয়েছিল স্বাধীনতা সংগ্রামীরা অসম সাহসী নির্ভীক একদল সংগ্রামীদের মিছিল বন্দেমাতরম ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেছিল আর সামনে ছিল ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এই পতাকা যার বলিষ্ঠ হাতে এগিয়ে যাচ্ছিল তিনি ছিলেন তিয়াত্তর বছরের অতি দরিদ্র এক বৃদ্ধা যাকে তখন খন সকলে গান্ধী বুড়ি নামে চিনতেন এরকম আরও অনেক সাহসী যোদ্ধারা ছিল যারা নিজ হাতে দেশ শাসন করেছেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেছেন এন শাসক ব্রিটিশদের পুলিশ বাহিনী হুঙ্কার দিতে শান্তিপ্রিয় মিছিলের দিকে এ গুলি গুলি চালিয়েছিলেন তিন তিনটে বুলেটে সেদিন সেই বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার প্রাণ কেড়ে নেয় ব্রিটিশ পুলিশদের এর গুলিতে রক্তাক্ত হয়েছিল